আমার পছন্দের কিছু বাইক হল বুলেট অ্যাপাচি পালসার হিরো স্পেলেন্ডার স্কুটি এগুলি হচ্ছে আমার প্রিয় বাইক আর আমার কাছে বা আমার পরিবারে একটা পালসার বাইক আছে আমি পরবর্তীকালে একটা স্কুটি নিতে চাই বাইক চালানোর মধ্যে যে বাইকগুলো আরামদায়ক সেগুলি হল বুলেট হিরো স্পেলেন্ডার এবং পালসার সেগুলি খুবই আরামদায়ক আর বেশি দূরে কোথাও যদি আমরা যেতে চাই তাহলে বুলেট গাড়ি খুবই ভালো এবং আরামদায়ক গাড়ি